হ্যাঁ আমার ভাইবোন আছে আমরা তিন বোন এবং আমি আমার তিন বোনের থেকে সম্পূর্ণ আলাদা আমার মেজো বোন আমি মানে ভীষণ কথা বলতে ভালোবাসি গল্প আড্ডা খেলাধুলা এগুলো যেমনি ভীষণ ভালোবাসি আমার মেজো বোন একদম মানে পড়াশুনা ছাড়া কিছুই ওর ভালো লাগতো না ও সব সময়েই শুধু পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকতো ওর গল্প বন্ধু আড্ডা এসব ওর কিছুই ছিল না আর আমার ছোটো বোন যে সে ভীষণ ও আবার পড়াশুনোর বন্ধু গল্প আড্ডা এগুলো ওর আবার ভালো লাগত না ও আবার ভীষণ খেলাধুলা পছন্দ করতো আর যেহেতু পড়াশুনা করতেই হবে সেই কারণে একটু পড়াশুনাও করতো আর আমাদের তিন বোনের মধ্যে সব থেকে যেটা যেটার মধ্যে আমি আলাদা সেটা হল আমি ভীষণ মানে পড়াশুনার পাশাপাশি মানে বাবাও যেহতু আমাদের ভাই নেই সেই কারণে আমি ভীষণ মানে বাবার সঙ্গে যেহেতু আমাদের ইয়ে ছিল চাষবাস ছিল তো সেই কারণে আমি বাবার সঙ্গে খুব হেল্প করতাম বাবার সঙ্গে সঙ্গে আমি থাকতাম পড়াশুনো গল্প আড্ডা সব কিছুই চলতো বাবাকেও আমি হেল্প করতাম এমনকি ঘরে এসে আমি মায়ের সঙ্গেও টুকটাক কাজ করতাম আর ওই প্রথমেই বললাম আমার মেজো বোন যেমনি পড়াশুনা ভীষণ ভালোবাসতো ও সব সময় পড়াশুনো নিয়েই থাকতো আর ছোটো বোন ওই খেলাধুলা করতো আর ও পড়াশুনো নিয়ে থাকতো আর আমার ছোটোবোন আর মেজো বোন আর আমি আমরা তিন বোনের মধ্যে আমার আলাদা হওয়ার আরও একটা কারণ আছে যেহেতু আমি আমাদের বাড়িতে সবার প্রথম আমি মেয়ে ছিলাম তো সেই কারণে আমি ছিলাম সবার থেকে একটু আলাদা ভীষণ আদরের মানে সবার পছন্দের এই আর কি